হ্যাঁ আমি কেনা বই ভালোবাসি কেনা বইয়ের মধ্যে গল্পের বই কাহিনীর বই আমার সব থেকে ভালো লাগে আর এই গল্পের কাহিনীর বইয়ের মধ্যে একটি কাহিনী হচ্ছে কাহিনীর নাম হচ্ছে ঈদগাহ্ এই কাহিনীটি লিখেছেন মুন্সি প্রেমচন্দ্র ওনার লেখা এই কাহিনীটি আমি সারা জীবন ভুলবো না এই গল্পটি সত্যি যখন আমি পড়ি যতোবার পড়ি ততবার পড়ার ইচ্ছা করে কেন কি ওই গল্পটি এতো সুন্দরভাবে লিখা আছে মুন্সি প্রেমচন্দ্রজি এতো সুন্দরভাবে লিখেছেন গল্পটা যে এই গল্প যদি কেউ পড়ে তার সামনে সেই দৃশ্য ভাসতে লাগবে এবং সারা জীবন তার ভুলার কোনো উপায় নেই যে হ্যাঁ আমি এই গল্পটা পড়েছি এই গল্পটার বিষয়ে আমি আপনাদেরকে একটু ছোট্ট করে শোনাতে চাই এই গল্পতে ঈদের গল্প এটা ঈদে একটি হামিদ বলে ছেলে থাকে সে খুব গরিব পরিবারের ছেলে তার বাপ বাবা মা মারা গেছে ছোটোবেলাতেই সে নিজের দাদির কাছে থাকে এবং পুরো মহল্লার লোক যখন ঈদগাহে মেলা ঘুরতে যায় তখন ওই বাচ্চা ছেলেটাও মেলা যায় নিজের মায়ের কাছে দাদির কাছে অল্প একটু পয়সা নিয়ে ঘুরতে যায় সবাই সেই পয়সা দিয়ে মিষ্টি ফিষ্টি কেনে কিন্তু সেই ছেলেটি নিজের মেলাতে গিয়েও নিজের দাদির কষ্টের কথা ওর মনে পড়ে নিজের দাদির জন্য একটা চিমটা কিনে নিয়ে আসে এই গল্পটি সত্যিই খুব সুন্দর আর হ্যাঁ আর একটি কথা হলো যে অডিও বুক অডিও বুক শুনতেও খুব ভালো লাগে কেন কি অডিও বুক শুনতে শুনতে আমরা আরও অন্য কোনো কাজও করতে পারবো এবং ধরো অনেক সময়ে অনেক জায়গায় বই নিয়ে যেতে ভুলে গেছি সেই সময়ে আমাদের কাছে স্মার্টফোন থাকলে আমরা অডিও বুক শুনতে অন্য কোনো কাজও করতে পারবো সেই জন্য অডিও বুক আমার খুব ভালো লাগে এবং কেনা বইও ভালো লাগে